পশ্চিবঙ্গেতে আমাদের সংবাদ মাধ্যম অন্যান্য রাজ্যের তুলনায় খুবই বেশি পরিমাণ নারী এবং সংখ্যালঘুদের সাহায্য করে থাকে বিশেষ করে নারী এবং সংখ্যালঘু মানুষজন তাদের হক বা তাদের যেটা প্রাপ্য সেটা তারা পাচ্ছে একমাত্র এই সমস্ত সংবাদ মাধ্যমের সাহায্যের জন্যই এখানকার সংবাদ মাধ্যম নারীদের শিক্ষার জন্য যে সমস্ত প্রয়োজন রয়েছে এবং নারীদের শিক্ষার ব্যবস্থার জন্য যে সমস্ত দরকারগুলো বা যে সমস্ত স্কুল বা কলেজগুলো থাকা দরকার সেই ধরনের স্কুল বা কলেজ নিয়ে কথা বলেছে এবং সরকারকে বাধ্য করেছে সেই সমস্ত স্কুল বা কলেজে পুরুষের সাথে সাথে নারীদেরও সমান পরিমাণে ভাগ দেওয়ার এবং সেখানে যাতে তা পুরুষের সাথে সাথে নারীরাও তাল মিলিয়ে কাজ করতে পারে সেদিকেও নজর রেখেছে এছাড়া এইখানে সংবাদ মাধ্যমেরা নারীদের যে সমস্ত শিক্ষাশ্রী বা কন্যাশ্রী শিক্ষাশ্রী যুবশ্রী এই ধরনের স্কিমগুলো যাতে সকল নারী পায় বা সংখ্যালঘু মানুষজন পায় সেটার দিকে বিশেষ পরিমাণে গুরুত্ব দিয়েছে বা নজর রেখেছে এবং এটা নিশ্চিত করেছে যাতে এই ধরনের সাহায্যগুলো সরকারের পক্ষ থেকে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো সরাসরি সকল নারী পাক এবং এতে যাতে কোনো নারীর শিক্ষা বা ও কোনো নারীর যাতে তাড়াতাড়ি যাদের বিয়ে দিয়ে দেয় শিক্ষা না দিয়েই বা অনেক বাড়িতে চায় যে নারীরা যাতে বেশি সে পড়াশুনো না করুক এবং অল্প বয়সে তাদের বিয়ে দিয়ে দেয় সেই সমস্ত বিষয়গুলোতেও এই সমস্ত সংবাদপত্রগুলো বিশেষভাবে নজর রাখে এবং সেই সমস্ত নারীদের বাল্যবিবাহর থেকে আটকায় এছাড়া নারীদের অন্যান্য যে সমস্ত রেপ বা অন্যান্য যে সমস্ত নারীদেরকে ছোট চোখে দেখা বা সংখ্যালঘু মানুষদেরকে সমাজ থেকে দূর করে দেওয়া বা সমাজের থেকে আলাদা করে রাখা এই সমস্ত ব্যাপারগুলোর দিকেও বিশেষভাবে নজর রাখে এবং সরকারকে বলে এবং সরকারকে বাধ্য করে যে পদক্ষেপ নিতে যাতে নারী এবং সংখ্যালঘুদের সুরক্ষিত থাকতে পারে